আমার মনে হয় যে শিশু মাতৃভাষা যেটা সেই ভাষাটা শেখানো গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের প্রতিটা শিশুই ছোটো থেকে বাংলা ভাষা শুনতে এবং বলতে অভ্যস্ত তারা জন্ম থেকেই তার মা বাবা সকলকে বাংলা ভাষা বলতে শোনে তাই জন্ম থেকেই প্রথমেই তারা যে ভাষাটা বলে সেটা সম্ভবত বেশিরভাগটাই বাংলায় হয় আর বাংলা ভাষা শেখাটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে যত তাড়াতাড়ি পারে এবং বলতেও তত তাড়াতাড়ি পারে আমার মনে হয় বাংলা ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ এ বাংলা ভাষার প্রাধান্যও অনেক জায়গায় রয়েছে যার ফলে শিশু বাংলা ভাষা ব্যবহার করতে বা বোঝাতে খুবই সুবিধা হয় কোনো কিছুর প্রয়োজন হলে বা কোনো কিছু কিনতে গেলে দোকানি বাঙালি হলে বলতে পারলে বাংলা বলতে পারলে সেই জিনিসটা তত সহজে তাকে বোঝানো যায় এবং নিতেও পারে খুব তাড়াতাড়ি ঠিক সেইরকমই কর্মক্ষেত্র বা সব কিছুর ক্ষেত্রেই বাংলা ভাষার প্রচলন খুব বেশি তাই বাংলা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ মনের ভাবকে সম্পূর্ণভাবে বোঝানোর জন্য বাংলা ভাষাটা সবচেয়ে শ্রেয় বাংলা ভাষা দিয়ে মনের ভাব খুব সুন্দরভাবে বোঝানো যায়